হ্যালো হুম

হুম কোথায় আছো আপনি কোথার থেকে আসবেন তালে আপনি কলকাতা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন হাসনাবাদ লোকাল ধরে আপনি হাসনাবাদে নামবেন নেবে ওখান থেকে হ্যাঁ টোটো করে মেন রাস্তাতে আসবেন মেন রাস্তা থেকে এসে যেকোনও ওই বাস আছে প্লাস অটো আছে ম্যাজিক গাড়ি আছে সেগুলো ধরে আপনি নেবুখালি আসবে ঠিক আছে আপনি নোট করবেন নাহলে ভুলে যাবেন কিন্তু নেবুখালি এসে আপনি ওখান থেকে চা পার হবেন নো নৌকা করে চা পার হতে হবে ঠিক আছে বা আপনি ডাইরেক্ট ওই লেবু হাসনাবাদে যখন মেন রাস্তা দিয়ে এলেন ওখানে একটা যেকোনও প্রাইভেট কার বুক করে নিতে পারেন কারণ সেটা সেটা প্রাইভেট কারটাই এ এসে এই লেবুখালী এসে ভ্যাসাল পাড়িয়ে আপনি ডাইরেক্ট সমসননগরে আসতে পারেন ঠিক আছে আর যদি ওইভাবে না লোকাল কার যদি না নেন প্রাইভেট কার যদি না নেন তাহলে আপনি লোকাল গাড়িতে আসবেন লেবুখালী নামবেন নেবে ওখান থেকে আপনি নো নদী পার হবেন হয়ে দুলদুলি পাড়ে আসবেন দুই দুইটা পাড় আছে একটা ভার্নাল ফাঁড়ি এপারে আর একটা হচ্ছে দুলদুলি পাড় ঠিক আছে আপনি দুলদুলি পাড়ে আসবেন দুলদুলি দুলদুলি পাড়ে এসে আপনি ওখান থেকে শ্যামনগরে শ্যামনগর একটা গেস্ট হাউস আছে ঠিক আছে ওটা পৌর পৌরসভা ওটা হচ্ছে পঞ্চায়েতের আন্ডারে গেস্ট হাউসটা ওই গেস্ট হাউসে উঠতে পারবেন বা ওইখানে যদি না উঠতে পারেন আপনি গোবিন্দকাটি বা সমসননগরের যেকোনও গাড়ি ধরবেন ঠিক আছে গোবিন্দকাটি গোবিন্দকাটি হচ্ছে গা একটা গ্রামের বাড়ি বলে একটা গেস্ট হাউস আছে সেখানেও উঠতে পারেন ওখানেও যদি না উঠতে পারেন ওখানে একটু কস্টটা একটু বেশি লাগবে ঠিক আছে থাকা খাওয়ার জন্য গ্রামের বাড়ি তো ওখান থেকে যদি ওখানে যদি না থাকেন একদম ডাইরেক্ট সম সমসননগরে চলে যাবেন সমসননগর আপনার যে আপনার চিড়িয়াখালিরও একটা বাজার আছে ঠিক আছে একদম জঙ্গলের পাশে চিড়িয়াখালি বাজারের সুন্দরী গেস্ট হাউস বলে একটা আছে ওই সুন্দরী গেস্ট হাউসে উঠলে ওনাদের বোটও ভাড়া আছে বোট আছে ওদের ফোর চাইলে ওই বোট করে লঞ্চ আছে ওই লঞ্চ করে আপনাদের যে কদিনের প্যাকেজ নিয়ে আসবেন কদিন ঘুরবেন ওনাদের বলবেন ওনারা ডাইরেক্ট সেইভাবে আপনাদের সাথে কতা বলে মেন্টর ফেন্টর নিয়ে আপনাদের পুরো জঙ্গলটা ঘুরিয়ে দিয়ে দেখিয়ে দেখিয়ে দিতে পারবে